হ্যাঁ কে বলছেন হ্যাঁ হ্যাঁ বলুন কী নিতে চান আচ্ছা আচ্ছা বলুন আমাদের এখানে সবরকমের সবজি পাবেন আলু পেঁয়াজ আদা রসুন তো আছেই তার সাথে এখনকার যা যা সবজি আছে পটল ঝিঙে টমেটো ভেন্ডি কোন কী নেবেন বলুন আলু তো এখন চলছে চব্বিশ টাকা কেজি দাম তো বেড়েছে জানেন আপনি কতোটা নেবেন আপনি কতোটা নেবেন বলুন পাঁচ কেজি নিলে দাম কীভাবে তো চব্বিশটা তেইশ টাকা হতে পারে

চব্বিশ টাকা আঠেরো টাকা কেজি হবে না ওটা কেনা নেই ম্যাম বুঝুন একটু মানে তেইশ টাকাই কিন্তু আমার তো কেনা নেই পটল এখন ষাট টাকা কেজি কতোটা নেবেন আপনি যদি এক কেজি নেন তাহলে পঞ্চাশ দিতে পারি চার কেজি নেবেন তাহলে আপনি পঁয়তাল্লিশ টাকা করে দেবেন হ্যাঁ তো পনেরো টাকা কমালাম না আমার তো কেনা থাকতে হবে আমি ষাট থেকে পঁয়তাল্লিশ করলাম ঠিক আছে তাহলে আপনি আর এক কেজি বেশি নিয়ে নিন পাঁচ কেজি নিয়ে নিন আপনি চল্লিশ টাকা করেই দেবেন ঠিক আছে দেখুন কী করে হয় ম্যাম অত টাকা কুড়ি টাকা কমানো যায় সম্ভব আমার লাভ কী থাকবে তাহলে আচ্ছা ঠিক আছে শুনুন পেঁয়াজ তিরিশ টাকা কেজি পেঁয়াজের দাম তো কম হবে না একদম এখন চলছে কত কেজি নেবেন আপনি পাঁচ কেজি নিলে তিরিশ টাকা পঁচিশ টাকা দেবেন তার বেশি কমবে না ম্যাম এইটার দাম কমবে না কারণ এটা একদম দরে চলছে পেঁয়াজের দাম আমরা বেশি রাখতে পারি না হ্যাঁ ডেলিভারি তো দিয়ে আসবে কিন্তু আমরা তো ডেলিভারিতে ক্যাশ কিছু নিই না কারণ দেখুন সবার উপর তো ভরসা করা যায় না আপনাকে তাহলে অনলাইনে টাকা পাঠাতে হবে হ্যাঁ আমার গুগল পে আছে এই নাম্বারেই আছে আপনি কোনটা কতো কী নেবেন বলে দিন আমি লিস্টটা করে আপনাকে তাহলে পাঠিয়ে দেবো আমার দোকানটা এই স্টেশন বাজারে স্টেশন বাজারটা চেনেন তো বড় যে মার্কেটটা হ্যাঁ ওখানে আমার তিন নাম্বার দোকানটা

এবার দেখুন ম্যাম যতটা কম করার তো করছি বাড়িতে কি অনুষ্ঠান না কি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি আর বলুন কী কী নেবেন আর কতোটা করে নেবেন আমি দাম করে পাঠিয়ে দিচ্ছি আপনাকে আপনি দেখে নেবেন ঠিক আছে আপনার কাছে কমই নেব বেশি নেব না ঠিক আছে বলুন আলু পেঁয়াজ আর টমেটো পটল আচ্ছা আলু পাঁচ কেজি আচ্ছা আচ্ছা পাঁচ কেজি কুড়ি টাকা নিচ্ছি ঠিক আছে আপনার দাম না আমার দাম ঠিক আছে পটল চার কেজি ঠিক আছে আর

আচ্ছা পেঁয়াজ ছকেজি হ্যাঁ হ্যাঁ ঝিঙে বেগুন সব পেয়ে যাবেন এখন তো সবজি তো আর সবসময়ই পাওয়া যাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তাহলে এটার দাম করে আপনাকে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ম্যাডাম রাখছি তাহলে